হ্যাঁ আমি আমার আগের অর্ডারটির উপর একটি অফার ছাড়ের কুপন পেয়েছি কারণ আমাদের এখানে তখন দেওয়ালির জন্য ধামাকা ছিল সেই জন্য আমি এটা ছাড়ের কুপন পেয়েছিলাম সেই জন্য আমি একটা খাবারের হোটেলে গিয়েছিলাম হোটেলে যেয়ে খাবারটা অর্ডার দিয়েছিলাম ওনারা খুব সুন্দর খাবারটা আমাদেরকে প্যাক করে দিয়েছিলেন যাতে আমরা বাড়িতে নিয়ে যেয়ে ফ্যামিলিদের সাথে খুব ভালোভাবে বসে খেতে পারি সেই জন্য এই রকম অর্ডারটির ওপর আমি রিডিম করতে চাইছি এই রকম অর্ডারের ছাড় আমাকে এবারে দেওয়া হয়েছিল এই জন্য আমাদের এখানে অনেক রকম সুযোগ সুবিধা রয়েছে অনেক রকম সুযোগ সুবিধা রয়েছে অনেক কিছুতে ছাড় দেওয়া হয় এখানে এখানে খাবার অর্ডার করলে বা কোনো কিছু কেনাকাটা করলে এক একটা সিজন আসে তাতে আমরা অফারের মাধ্যমে ছাড় পেতে পারি তো যেমন সুতির ছাপা শাড়ি কিনতে গেলে একটা সেল সময় আসে তখন আমরা একটু কম পয়সাতে ওই সুতির ছাপা কাপড়টা নিয়ে আসতে পারি আমরা যখন কাপড় কিনতে যাই নিজেও নিই আর বাড়িতে যারা সবাই আছেন তাদের জন্যও নিয়ে আসি কারণ দোকানে তখন সেল চলছিল সেই সেলের কারণে অনেকগুলো কাপড় আমরা নিয়ে ফেলেছিলাম এই রকম আমাদের ওপর অর্ডারের ওপরে ছাড় থাকে এক একটা ছাড়ের কিন্তু কুপনও পেয়ে থাকি এই কুপনের মাধ্যমে অনেক কিছু জিনিস কিন্তু গিফটও পাওয়া যায় যেমন আমি একটা কিছু দিন আগে সাবান গুঁড়ো নিয়েছিলাম সাবান গুঁড়োর ভিতরে একটা ছোট্ট কাগজ ছিল কাগজের ভিতরে একটা মগ ফ্রি ছিল সেই মগটা সেই মগটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছিলাম ওই কাগজটা নিয়ে গিয়েছিলাম ওই দোকানে যেই দোকান থেকে আমি সাবান গুঁড়োটা কিনেছিলাম